আমরা গ্রাম এলাকায় বসবাস করি আমাদের এখানে তেমন ছোটো কাছাকাছি কোনো সেরকম বড়ো ডাক্তার নেই ছোটোখাটো কিছু হলে আমরা ঘরোয়া টোটকাই ব্যবহার করি যেমন গলা ব্যথা গলা ব্যথা হলে আমরা একটু সন্ধ্যাবেলা সকালবেলা একটু আদা দিয়ে চা খাই কিংবা ঘরোয়া কিছু টোটকা আমরা বানিয়ে নিই যেমন আদা লবঙ্গ তেজপাতা গোলমরিচ তারপরে বাসক পাতা দিয়ে আমরা একটা জল ফুটিয়ে জলটাকে সেঁকে রেখে দিয়ে একটু তাল মিছরি দিয়ে তা ওটাকে আমরা দিনে তিন থেকে চার বার বারে বারে একটু চায়ের মতো গরম করে একটু বারে বারে খাই কিংবা আমাদের বাড়িতে যারা ছোটো ছোটো বাচ্চা আছে বড়ো বড়োদের কারও এই শীতকালে তো হতেই থাকে কারও গলা ব্যথা কারও সর্দি কাশি হলেও আমরা সেই একটু আদা জল গরম জল করি গারগেল করতে দিই কিংবা বলি তোরা একটু আদা দিয়ে চা খা যেটা আমি নিজে বুঝেছি খেয়ে নিজে উপকার পেয়েছি সেটা আমি সবাইকেই দেওয়ার চেষ্টা করি এভাবে আমরা সবাইকে পরিবারের সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করি এইভাবেই আমরা বাড়িতে